মন্দিরটা বেশি দূরে না এখান থেকে দু মাইল দূরে হবে

হ্যাঁ খুব জাগ্রত মা তারপর ওখানেও আজকে এসেছে আজকে যাচ্ছেন খুব ভালোই হয়েছে কারণ ওখানে আজকে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ আর আপনি মানে প্রসাদও খেয়ে আসতে পারেন মা খুব জাগ্রত সব কথাই মায়ের কাছে আপনি যেটাই প্রার্থনা করবেন মা সেটা শোনে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হুম হুম হুম হুম হ্যাঁ দু মাইল যেতে হবে এখান থেকে এখান থেকে আপনি যাবেন না ওই তো ডান দিকে একটা রাস্তা পড়ছে ওখানে দেখবেন একটা পুকুর আছে পুকুরের পাশ দিয়ে একটা বট গাছ আছে বট বট গাছ থেকে একটু দূরে গিয়ে দেখবেন আর তার পাশেই হচ্ছে মায়ের মন্দির বট গাছ আছে হ্যাঁ বট গাছটার দেখবেন পাশেই মায়ের মন্দির হ্যাঁ হ্যাঁ আপনি আশেপাশে থেকে কাউকে জিজ্ঞাসা করবেন না আপনাকে বলে দেবে মন্দিরটা কোথায় হ্যাঁ পাশেই দোকান আছে ওখান থেকে কিনে নেওয়া যায় ওখান থেকে সবাই কেনে পুজো দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি এখান থেকে না কিনলে ওখানে তো মায়ের মন্দিরের পাশে তো দোকান আছে পুজোর সরঞ্জাম হুম হুম আপনি চাইলে ওখানেও কিনে নিতে পারেন হুম হুম ঠিক আছে